মাথা ব্যথা একটা রোজকার সমস্যা প্রচুর কাজ করার ফলে এবং অক্লান্ত পরিশ্রমের ফলে অনেকেরই মাথা ব্যথা করে গ্রামের দিকে মাথা ব্যথার জন্য যে সমস্ত ঘরোয়া পদ্ধতিগুলি ব্যবহার করা হয় সেগুলি হলো আমার মাথাটা মাথায় মালিশ করা এবং মাথায় মাথায় জলে স্নান মাথায় জল নিয়ে স্নান করা ইত্যাদি ইত্যাদি